আমাদের সংস্কৃতির জন্য নির্দিষ্ট কিছু শিল্প বা কারুশিল্পর জন্য এ কাপড়ের উপকরণগুলি হলো সেগুলো হলো যেমন লিনেন কাঁথা সেলাই সুতির কাপড় ইত্যাদি